হ্যাঁ নমস্কার বুদ্ধদেব বাবু বলছেন তো ভালো আছেন তো আমি প্রীতমের মা বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এমনি ভালো আছে আর বলবেন না ছেলের নিয়ে আমি একটু জানতে চাইছিলাম স্কুলে ঠিকঠাক পড়াশুনা করছে তো তাই কি ও তাই নাকি আমি সে জন্যেই আপনাকে ফোন করতে চাইলাম ঠিক আছে আমি একটু লক্ষ্য রাখবো আর আপনি একটু দেখবেন বুঝলেন আর তাছাড়া কী বলুন তো এই করে না হওয়ার পর থেকে বাড়িতে ফোন দেখার এটা খুব বেশি বেড়ে গেছে একটু আপনি একটু বকবেন না বললে শোনে না খুব আদরের হয়ে গেছে হ্যাঁ

অবশ্যই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ না না আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই করবো হ্যাঁ বলুন হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটা খুব ভুল হ্যাঁ তা তো নিশ্চয়ই আচ্ছা আচ্ছা আমি ঠিক লক্ষ্য রাখবো বুঝলেন আচ্ছা হাতে রাখাটা বলছেন তাই তো মাঝে মাঝে একটু পড়াতে হবে খুব আদরের হয়ে না খুব মুশকিল হয়ে গেছে পড়ে ভালো জানেন তো এক এক সময় মন ভালো থাকলে খুব ভালো পড়ে কিন্তু

প্রচণ্ড দুরন্ত হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন প্রচণ্ড দুরন্ত হয়েছে আর কথা শুনতেও চায় না হ্যাঁ আমি বলি কদিন ফোন করা হয় নি আপনাকে একটু ফোন করি কীরকম আগের চেয়ে রেজাল্ট একটু খারাপ হয়েছে তো ওই জন্য আমার একটু মনটাও খুব খারাপ জানেন তো আগে কিন্তু পড়াশুনোয় খুব ভালো নম্বর পেতো হ্যাঁ আচ্ছা আমিও তাই ভাবছিলাম কীভাবে গাইড করবো একটু আপনার কাছে পরামর্শ নিই ওই জন্যেই ফোনটা করলাম বুঝলেন একটু কিন্তু লক্ষ্য রাখবেন বুঝলেন আচ্ছা হুম আচ্ছা আচ্ছা বাড়িতে না অসুস্থ শাশুড়ি মা হয়েছে আমি দেখতেই পাই না প্রচুর কাজের চাপ বেড়েছে হ্যাঁ তারপরে আর দেখা হয় নি বলে হাতের লেখাটা সত্যি আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে ওর না আর খুব ছটফট করে তো তাড়াতাড়ি করে হাতের লেখাটা খুব খারাপ করেই ফেলছে হুম আচ্ছা আমি আপ্রাণ চেষ্টা করবো আপনার কথা রাখার ঠিক আছে আপনি এমনি ভালো আছেন তো একদিন আমাদের বাড়িতে চলে আসুন না আমি এমনি ভালো আছি একদিন আসুন আসুন অনেক কথাও আছে অনেকদিন আপনার সঙ্গে কথা বলাও হয় নি গল্প করাও হয় নি হ্যাঁ আচ্ছা একটু কিন্তু আমার ছেলেকে দেখবেন কিন্তু স্যার হ্যাঁ আমি আপনার উপর অনেকটা ডিপেন্ড করে আছি আমি জানি আপনি লক্ষ্য রাখেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে রাখলাম হুম